আগে পরিবহন ব্যবস্থার অসুবিধা থাকার ফলে রোগীকে হাসপাতালে পৌঁছতে অসুবিধে হতো এবং অনেক দেরিও হতো কিন্তু এখন যোগাযোগ মাধ্যম বেশি থাকার কারণে সহজেই পরিবহন ব্যবস্থা ভালো থাকার কারণে সহজেই কিন্তু হাসপাতালে রোগীকে পৌঁছানো যায় এবং রাস্তাঘাটের পরিষেবাও ভালো সেই কারণে সহজে এখন পৌঁছানো সম্ভব হয় এবং হাসপাতালও এখন বিভিন্ন রকম উপকাঠামো রয়েছে আরো আধুনিক এবং ও অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে ডাক্তারও উন্নতমানের এবং যার ফলে হাসপাতাল থেকে আর একটা হাসপাতালে যেমন আগে রোগীকে ট্রান্সফার করা হতো আধুনিক যন্ত্রপাতির অভাবে অক্সিজেনের অভাবে স্যালাইনের অভাবে এখন কিন্তু সেটা আর হয় না এখন হাসপাতালের পরিকাঠামো খুব ভালো থাকার কারণে সহজেই রোগীদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে এবং সেখানে পৌঁছাতে আগে যদি দেরি হতো এখন কিন্তু সেই দেরি আর হয় না কারণ এখন হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে যেটা খুব সহজে এবং তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো যায় এবং হাসপাতালের যে পরিকাঠামো সেই পরিকাঠামো আগের থেকে অনেকটাই ভালো এখন আধুনিক যন্ত্রপাতি দেখা পাওয়া যায় আধুনিক যন্ত্রপাতির সাহয্যে চিকিৎসা করা হয় এবং ডাক্তারদের যেসব পদ্ধতি সেই সব পদ্ধতি আগের থেকে অনেকটাই উন্নত এখন উন্নতমানের ডাক্তার এবং চিকিৎসকেরও ব্যবস্থা করা হয়েছে